সূর্য একটি নক্ষত্র সূর্য একটি নক্ষত্র সূর্য থেকে আমরা তাপ পাই সূর্য থেকে আমরা আলো পাই সূর্যর বৈশিষ্ট্য হল তাপমাত্রা সূর্য থেকে আমরা সোলার কাজ করি সূর্য আমাদের অনেক কিছু দেয় সূর্য আমরা তাপ পাই তাপ থেকে আমরা জামাকাপড় শুকানোর জন্য ব্যবস্থা আমরা পাই সূর্য সূর্য আমাদের অনেক কিছু দেয়